ডায়রিয়া নিরাময়ের জন্য আমাদের গ্রামে আমরা ঘরোয়া প্রতিকার কিছু কিছু ক্ষেত্রে করি এবং এই ডায়রিয়া রোগ জলবাহিত রোগ একে এর প্রধান যে কাজটা শরীরের জলটা চলে যাবে তাহলে প্রথমেই একে নুনচিনির জল বা তার পরবর্তী পর্যায়ের ব্লিচিং ফিনাইল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা তার যে ডায়রিয়া হলে মানুষের যে প্রতিকারটুকু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সচেতন করা এবং এইসব জিনিসকে ব্যবহার করা সবসময়ে জলটা ফুটিয়ে খাওয়া ডায়রিয়া রোগের প্রধান এ উপকারী জিনিস বলে আমরা মনে করি এবং এইটা গ্রামের প্রত্যেকটা লোককেই আমরা করাই ডায়রিয়া খুবই ছোঁয়াচে রোগ এ জলবাহিত রোগ এই রোগ প্রতিকারের জন্য সর্ব সর্বষ্টভাবে আমরা গ্রামের প্রতিকারের জন্য চেষ্টা করি